হ্যাঁ বলছি আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো বলো আচ্ছা দেখো বলছি এটা শিক্ষামূলক ভোমণ তো এটা ফ্যামিলি ট্যুর নয় প্রথম কথা তো সেরকম যদি হয় বাড়ি থেকে একটা গার্জেনকে আমরা অ্যালাও করতে পারবো তবে বাবা অথবা মা ঠিক আছে থো আমাদের হ্যাঁ বাবা বাবা বা বাবা বা মাকে গুছিয়ে বলবে আমাদের বোটানিক্যাল গার্ডেন এবং জাদুঘরে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা আছে ঠিক আছে এটা গুছিয়ে বাবা মাকে বলবে যাতে তারা যাতে তারা এটার ওপরে আকৃষ্ট হতে পারে সেই জন্যে ভাড়া তোমাদের আটশো টাকা ঠিক আছে তো একটা আমাদের এ করা হয়েছে তো গার্জেনের জন্য নশো টাকা ভাড়া রাখা হয়েছে

টিফিন বলতে হালকা হালকা একটা টিফিনের ব্যবস্থা করা হবে যেটা গাড়িতেই হবে ঠিক আছে এবার তোমরা তোমাদের পার্সোনাল তোমাদের খাবার দাবার নিই যেতে পারো অসুবিধা নেই তুমি যদি মনে করো তোমার টিফিনটা খেয়ে তোমাদের পেট ভরছে না তখন সেটা খেতে পারবে সে শুকনো খাবার হতেই পারে তাপরে লাঞ্চের ব্যবস্থা আছে ওখানে এবার ফেরার সময় হয়তো টিফিনের ব্যবস্থা করা যেতে পারে আমি বলতে পাচ্ছি না এখন ঠিক হয় নি ডিসিশান এখন ওটার আচ্ছা সেটা আর কোনো ব্যাপার হবে না তো যাওয়ার সময় স্কুল থেকেই ছাড়বে গাড়ি কিন্তু আসার সময় বাড়িতে ড্রপ করে দেওয়া হবে ঠিক আছে তো এইটা এইটা একটু বিস্তারিত জানার জন্য আমাদের যে সনাতন বাবু আছে ওনাকে ফোন করবেন সু সুবিধা হবে উনি তো ম্যানেজমেন্টে রয়েছে হুম ঠিক আছে হুম